স্ট্যাম্প পয়সা শিলা সংগ্রহের শিক্ষাগত মান বা শিক্ষাগত মূল্য কী যদি বলতেই হয় আমি বলতে চাই যে শিক্ষাগত মূল্য ন্যূনতম এইট পাশ বা অষ্টম শ্রেণী পাস হতেই হবে স্ট্যাম্প বা পয়সা থেকে আমরা নানান রকমের জিনিস ক্রয় করতে পারি এক কথায় বলা যেতে পারে যে অষ্টম শ্রেণী পাসের কথাটা আমি বললাম তা হলো একটা মানুষকে যদি জীবনে এগিয়ে যেতে হয় শিক্ষাগত যোগ্যতা থাকা একান্তভাবে দরকার তা শিক্ষাগত যোগ্যতা যদি ন্যূনতম হাই স্কুল অব্দি না যায় তাহলে সে কী করে এগিয়ে চলবে আমি মনে করি শিক্ষাগত মূল্য আমাদের কাছে পয়সা বা শিলার বহুগুণ পয়সা ছাড়া আমরা এক মুহুর্ত হাঁটতে পারবো না আমি এটা থেকে নানা রকমের নানা কিছু শিখতে চাই যেমন শিলা যা আমাদের আগেকার এক ভাস্কর্য নথিবদ্ধ তৈরি হয়েছে তা দিয়ে আমি এখানে কিচু শিকতে চাই স্ট্যাম্প স্ট্যাম্প তারা আমাদের যে সরকারের নথিপত্ত বা কাজকর্ম হয় তাও শিখতে চাই